হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার ভালো আছেন

স্যার ব্যবসা তো এখানে পরিস্থিতি তো বেশ ভালো কিন্তু আমি চাইছি যে এই ব্যবসাটাকে আর একটু ভালো করার হ্যাঁ কেননা আজকালকার দিনে ছেলেমেয়েদের যেরকম যা পছন্দ হাল ফ্যাশানের যে পোশাকগুলো ওই পোশাকের স্টক আমাদের আরেকটু বাড়াতে হবে হ্যাঁ কারণ চাহিদা অনুযায়ী আমরা জোগানটা ঠিক দিতে পারছি না বুঝেছেন মানে স্টক অনেকটা কমে আসছে হ্যাঁ কিন্তু সেই অনুযায়ী মানুষ চাইছে বেশি হুম তো ওই এই স্টকগুলো একটু বাড়াতে হবে হুম আর তাছাড়া যেটা হচ্ছে যে দোকানের যে আলমারিগুলো এই আলমারির পরিমাণ আরও বাড়াতে হবে কেননা জিনিসপত্রগুলো আরেকটু ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার সুবিধা হবে তাহলে এবং দোকানটা আমার মনে হয় আর একটু সুন্দর করে একটু রঙ টঙ করলে কেন বহু বছর তো এতে রঙ পড়ে নি হুম তো দোকানটা আরেকটু সুন্দর করতে চাইছি যাতে আরও বেশি করে আমরা ক্রেতা পাই হুম আর তাছাড়া যেটা হচ্ছে যে দামের দিকটা মানে স্টকটা যদি আমরা আরও বেশি বাড়াতে পারি স্যার তাহলে কি হয় যে আমরা ক্রেতাদেরকে আরেকটু কমে দিতে পারি তাতে তাদেরও একটু সুবিধে হলো এবং আমাদেরও ক্ষতি কিছু হবে না লাভই হবে কেন যখনই আমরা স্টক বাড়াবো স্টক বাড়িয়েও কিন্তু আমরা একটু কম দামে দিলেও কিন্তু আমরা লাভের পরিমাণটা বেশ ভালোই পাবো হুম তো আপনি স্যার একদিন সময় করে আসুন না এসে একটু হুম হুম হুম হু হুম হুম হ্যাঁ এটাই বলছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার এটাই বলছিলাম হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার এলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁঁ না না বেড়েছে অবশ্যই বেড়েছে তো আপনি আসুন এসে আপনি একটু হিসাবের যে ব্যাপারগুলো একটু দেখুন খাতাটাও দেখুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে